গান মানুষের ভাব প্রকাশের একটি অংশ এবং তার স্থান হৃদয়ের খুব কাছে যার দ্বারা অন্তর্নিহিত চেতনা জাগ্রত হয় গান যখন করা হয় তখন তা সমস্ত মনন চিন্তনের মাঝখান দিয়ে সুর তাল ছন্দ লয়ের আত্মপ্রকাশ ঘটে আত্মপ্রকাশ ঘটে আমাদের নিজেদের ভিতরে লুকিয়ে থাকা এক অন্য আমিকে ভাবের মাধ্যমে আমরা পৃথিবীর আদি অনন্তকে কথার মাধ্যমে জাগ্রত করি সেই সময় চেহারার মধ্যে অদ্ভূত এক প্রশান্তির চিহ্ন বহন করে চোয়াল শক্ত হয় নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না যদি তাল ছন্দ লয় কেটে যায় তাই ভিতরের শ্বাসকে আমরা ভিতরেই রেখে দিই শারীরিক ভঙ্গিমা থাকে এবং সম্পূর্ণ মাফিক যা পর্যায়ক্রমে বারবার পরিবর্তনশীল হয় মুখের গঠন পরিবর্তন করা হয় বিভিন্ন ধরনের গানের ক্ষেত্রে যেমন শাস্ত্রীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি বিভিন্ন গান বিভিন্ন ধরনের মুখসংযোগ এবং ভঙ্গিমা মানসিকতা পর্যায়ক্রমে পরিবর্তন করে তাই শারীরিক ভঙ্গিমা কিছু ক্ষেত্রে একই থাকে কিছু ক্ষেত্রে পরিবর্তনশীল হয় বারবার অনুশীলন এবং বারবার অনুশীলনের মাধ্যমে আত্মস্থ করা এই পদ্ধতিতে গান গাওয়া হয় প্রতিদিন লয় ছন্দ এই সবের খেয়াল রেখেই পারফরম্যান্স বাড়ানো হয়